আমি একটা সখের বাগান করেছিলাম সেই বাগানে ছাগল গরু আটকানোর জন্য বেড়া তো দিয়েছিলাম কিন্তু ভিতরের কিছু পোকামাকড় আমার বাগানটাকে খুব ক্ষতি করে দেয় সে বাগানে পোকাগুলোর জন্য আমার এত দামি দামি গাছ সব নষ্ট করে দেওয়া হয় সেই বাগানে ওষুধ দিতে হয় নাহলে পোকায় একটি গাছও রাখে না গাছগুলিকে বেঁচে রাখার জন্য পোকাগুলিকে মারার জন্য বাইরের থেকে দামি দামি ওষুধ আনতে হয় সেই ওষুধ দিয়ে ড্রামে করে নিয়ে যেয়ে একটি একটি করে গাছে দিতে হয় গাছের গোড়াতে গাছের গোড়া পরিষ্কার রাখতে হয় যাতে পোকাগুলো না এগিয়ে যেতে পারে খাবার না ওই গাছ থেকে পেতে পারে প্রত্যেক গাছের ওপরে আমি আলো দিয়ে থাকি আলোতে ওরা থাকতে পারে না সে জন্য গাছের গোড়া গাছের ডগা থেকে গাছের গোড়া পর্যন্ত আমি খুব যত্ন রাখি ওই পোকাগুলোর জন্য পোকাগুলোকে কীটনাশক ওষুধ দিয়ে আমি মারার বহু চেষ্টা করি কিন্তু মারতে পারি না কিছুতেই